আমাদের জীবনে অনেক রকম ভুল হয় কিন্তু সব ভুলগুলা হয়তো মাথায় ধরে থাকে নাই কিন্তু আমার যতদূর মনে পড়ে আমার জীবনে এটা সবথেকে যেটা আমার আজও আমার ভিতরটা কাইন্দে উঠে এই ভুলটা খেয়াল হলে আমি যখন গল্লে বাইয়ানছিলি একটু ট্যারিটিকিরা কাজ কইরবো চাষে একটু কাজ কইরবো তো আমার মনটা কেমন যেমন হইয়ে গেলো তারপরে টাড়লে আমি টাড়েই আমি চলে আলি আইসে ঘর ঢুকতে ঢুকতেই আমার মাই কাইন্দে কাইন্দেই আমার বহুটা নিয়ে অনেক কিছু বোইলতে ল্যাগলো তো আমার তখন মনটায় কি যে হইয়ে গেলো হাতে ঠেঙা ছিলো একটা গরু বাগালের ঠেঙা ছিলো উঠান বউটাকে দু তিন ঠ্যাঙা দিয়ে দিয়েছিলি তারপরে বউটাও দমে কাইন্দতে কাইন্দতে চলে গেলো উয়ার বাপের ঘর আমি আর আরেক ঝামেলায় পড়ি গেলি তো আমার ওই যে কাইন্দতে কাইন্দতে বউটা চলে গেলো তখনই আমার মনটা কিন্তু কচকিতে লাগিলো তা আমি গেলি আমার শ্বশুর ঘরে যাইয়ে নিয়ে ঘুরে উয়াকে বুঝাই বুঝুন নিয়া আলি তো আমার এই জিনিসটা আজও আমি ভুলতে পারি না এতো আঘাত লাগেছিলো আমার ভিতরটা আজও ডুগরে উঠে তো আমি তারপরে আমার নিজের সঙ্গী জুড়িদের সঙ্গে আলাপ আলোচনা করলি একটুকু আলোচনা করলি যে দেখ এইরকম ঘরে আমার ঘটে গেইলছে বউটায় বইলছে কেস করতে চলে যাবো তখন এই তো বড় বিপদ রে ভাই যদি কেস কইরে দেই তো আমি একটা এইরকম ছোটোখাটো জায়গায় কাজ করি তো বড় ঝামেলার জিনিস পড়ি যাবো তো আমার সঙ্গী জুড়িরা আমাকে নিয়ে বোইসলো আমদের ঘর আইলো ঘর আইসে নিয়ে ইয়া কইরলো তো বলচে দেখ তুই তোর বউটাকে বুঝা যাতে এইটা কি না করে ঝামেলা যাতে না আর বাড়হায় তো আমি বউটাকে তখন দেখলি আমি বলি ঠিক আছে আমি এইটুকু নত হই তো বউটাকে হামি এই হাতে ধরে বলি যে দেখ যা হবার হইয়ে গেইলচে রাগের মাতায় হইয়ে গেইলচে আর এগুলাক হবেক লাই কোন দিন তো বউটা কোন রকমে ভাই বুজছে নাই আর হাজার বুঝাইছি বুঝছে নাই উ নিজের জিগিরিটা ছাড়ছে নাই এমন জিগির যে না হামি এইটাকে মা মানে মোকাবিলা কইরবোই আমাকে কেনে তুমি মাইল্যা এমন জেদ ধরেছে আমিও কিন্তু বড় মুশকিলে পড়ে গেইলছি অনেক বুঝাইন বুঝাইন শেষে হাতে পল্লি দ্যাখ তুই আমার লে ছোট বটি আমি তোর লে বড় বটি তাও তুই যদি বলিস যে তোকে পায়ে ধরতে হবে তো আমি তাথেও রাজি আছি তাও এই ঝামেলাটা মিটাস না অনেক কষ্ট করে করে অনেক বুঝাইন বুঝাইন বুঝাইন দু তিন দিন হল্লো বউটা যে কখনও খাচ্ছে কখনও খাচ্ছে নাই কখনও ইয়া করছে কোন ঘরের কাজকম্ম বন্ধ ঘরটা একদম শ্মশানের মতোন হয়েন গেলো ই শালা বলি কি দৈবি করলি রে বাপ বউটাকে দু ঠেঙা মারি নিয়ে এখন তো ঘর চালাই আমার মুশকিল তো তাও অনেক লোককে কুলির লোককে সঙ্গী জুড়িকে আরও ডাইকে বউটাকে বুঝাই আমি উয়ার সঙ্গে একটুকু নত কইরে কোন রকম করে বুঝাই আমি সংসারটার হাল ঘুরে ফিরাইনচি